আমি বর্ধমান সময়ে স্কুল থেকে কলেজে উত্তীর্ণ হয়েছি স্কুলে আমার প্রথমেই বলতে গেলে আমার সব থেকে প্রিয় বিষয় হলো ভূগোল ভূগোল পড়তে আমার প্রথম দিকেই খুব ভালো লাগদো কারণ ভূগোল পড়লে বিভিন্ন বিভিন্ন ধরনের তথ্য আমরা জানতে পারি আমার সব থেকে ভালো লাগত আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারি বিভিন্ন ধরনের জিনিস সম্বন্ধে আমার আর ধারণা তৈরি করতে পারি তাই আমার ভূগোল পড়তে এবং আমাকে সহজ বলে মনে হয়েছে আমার সহজেই ভূগোলটাকে আমি নিজের মধ্যে আয়ত্তে আনতে পেরেছিলাম বলেই আমার ভূগোল বিষয়টাকে খুবই ভালো লাগতো কিন্তু আমার কঠিন মনে হয়েছিলো গণিত কারণ অঙ্ক আমি প্রথম দিকে একটু ভয় পেতাম কারণ আমার ক্যালকুলেট করতে খুবই ভয় লাগতো অঙ্কটাকে সময় স্কুলের সময়ের জন্য খুবই একটু ভয় লাগতো কিন্তু আমি চেষ্টা করেচি যাতে ওই ভয়টাকে কাটিয়ে অঙ্ক বিষয়টাকেও আমি সহজ করে নিতে পারি আমার স্কুলেতে ঘটে যাওয়া সব থেকে খুশির দিন যখন আমি প্রথম স্কুলে যায় অর্থাৎ আমি যখন প্রথম স্কুলে আমি প্রাইমারি স্কুলে ভর্তি হই তখন আমার প্রথম যেই দিন আমি স্কুলে গিয়েছিলাম সব থেকে খুশি লেগেছিলো কারণ আমার নতুন নতুন স্কুলে যাওয়া নতুন বন্ধু নতুন শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচয়টা আমার কাছে খুবই মজা দিয়েছিলো বাড়ি ছেড়ে বাড়ি থেকে বেড়িয়ে এসে অন্য একটা স্কুল সেখানে গিয়ে নতুন মানুষের সাতে থাকা দশটা থেকে তাদের সাথে চারটে পর্যন্ত সময় কাটানো বিভিন্ন শিক্ষা সম্পর্কে জানা তাদের সাতে নিজেকে মানিয়ে নেয়া এই জিনিসটা আমাকে খুবই আনন্দ দিয়েছিলো এবং আমি এটা খুব সহজভাবে পেরেছিলাম তাই আমার বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকাদের সাতে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়েছিলো প্রথম দিনে গিয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তার তেকে আমার সারা জীবনের স্কুলের অভিজ্ঞতা খুবই ভালো কেটেছে তাই আবার প্রথম দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন সেটাই আমার খুশির দিন হিসাবে আমি বলতে পারবো